এটা মারিয়ম নার্সিং হোম অ্যাকচুয়ালি আমি আমার দিদির মেয়েকে ওখানে ভর্তি করাতে চাই তো এখানে বেড পাওয়া যাবে তো এখানকার ট্রিটমেন্ট ঠিক কেমন একটু বলবেন

না বাচ্চাদের ঠিক কেমন কেয়ার করা হয় নার্স টাস অ্যাভেলেবল পাওয়া যাবে

ম্যাম বাচ্চাদের কেয়ার করার জন্য নার্স আছে তো

ওখানে কতগুলো বাচ্চাদের ডাক্তার আছে না বলছি যে ডাক্তাররা ঠিকঠাক ট্রিটমেন্ট করবে তো হ্যাঁ তবু কত করে ফিজ হুম আর জুনিয়র ডাক্তারদের হ্যাঁ তা ওখান থেকেই কি মেডিসিন